হ্যাঁ বলুন আপনার বাজেটটা একটু বলতে পারবেন দশ থেকে পনেরো হাজারের মধ্যে আপনি দেখতে পারেন দশের মধ্যে রিয়েলমি রেডমি ইন ইনফিনিক্স এই সম্বন্ধের এই ছাড়া সব সেট আছে আর যদি দশের উপরে যেতে চান ভিভো ওপো স্যামসাং এই ধরনের সেট পেতে পারেন সবই তো এখন ভালো এবারে আপনি যদি এক্সট্রা নিতে যান তাহলে ভা ভিভো ক্যামেরা কোয়ালিটির দিকে নিতে যান তাহলে বলব রিয়েলমি রেডমি মানে রেডমি নোট টেন প্রোটা দশ হাজার টাকা ওটা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ক্যামেরা কোয়ালিটি ভালো আটচল্লিশ মেগাপিক্সেল পিছন সামনেরটা ষোলো পারফর্মেন্স তো চার চৌষট্টি ভালো এখনও পর্যন্ত এটা সেল চলছে অনেকেই তো এই ফোনটা কিনে নিয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই তা আপনাকে না বললাম ভিভোর আছে ওপোর আছে স্যামসাংয়ের আছে এরা সব দশ হাজারের উপরে বাজেট আর কি দশ থেকে পনেরোর মধ্যে এবার দশের নিচে ওই রিয়েলমি রেডমি ইনফিনিক্স এইসব আসবে

হ্যাঁ হ্যাঁ ওটাও তো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া চলছে এখন একদম একদম বেশ কিছু কাস্টমার এসে তো এই ফোনটা নিয়ে চলে যাচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ এই ফোনটাই বেশিরভাগ কাস্টমার নিয়ে যাচ্ছে এখন না না এখনও পর্যন্ত তো কাস্টমারের কাছ থেকে কোনও ফিডব্যাক আসেনি যে ফোনটা খারাপ বা ফোনের কোনও প্রব্লেম আছে ব্যাটারি প্রব্লেম কি ক্যামেরা প্রব্লেম এরকম তো কেউ আসেনি দেখাতে হুম হুম হুম আপনার যদি খারাপ মনে হয় আপনি কোনও ইস্যু থাকলে ফোনটা এসে দোকানে দেখি দেখিয়ে যাবেন কেনার পর হুম হুম ঠিক আছে আসবেন আসবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অবশ্যই সময় বের করে আসবেন হুম হুম